না আমি কোনো দৌড় দিতে চেষ্টা করি নি আমার শারীরিক কিছু অসুবিধের জন্য আমি দৌড় দিতে চেষ্টা করি নি আর আমাকে যেহেতু আমি দৌড় কোনো চেষ্টা করি নি আমি বাড়িতে কিছু শারীরিক ব্যায়াম করি সেই জন্য আমার শরীর সুস্থ আছে শারীরিক কোনো অসুবিধা নেই